ভারতের স্বাস্থ্য ব্যবস্থা কোথাও ভালো আবার কোথাও বা মোটামোটি যেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো সেখানে আরও উন্নত হওয়া দরকার আর যেখানে ভালো নয় সেদিকে সরকারের লক্ষ্য রাখা দরকার যাতে সাধারণ মানুষ খুব উপকৃত হয় এবং খুব তাড়াতাড়ি উন্নত হয় ওষুধপত্র যাতে মানুষ ঠিকঠাক পায় সেদিকে নজর দেওয়া উচিৎ সরকারের তাতে সাধারণ মানুষ খুব উপকৃত হবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যাতে সঠিক থাকে যেন তাড়াতাড়ি রোগীকে হাসপাতালে ভর্তি করা যায় আমাদের বাড়ির কাছে যদি কোনো উপ স্বাস্থ্যকেন্দ্র থাকত তাহলে খুব ভালো হতো কারণ আশাকর্মী দিদিরা সেরকম খোঁজ খবর নেয় না ওষুধপত্র দেয় না আমাদের বাড়ির বাচ্চা বা বয়স্ক মানুষদের নিয়ে খুব অসুবিধা ভোগ করতে হয় কারণ যাতে তারা সুবিধা পায় সেদিকে সরকার যদি একটু নজর দিতো তাহলে আমাদের খুব সুবিধা হত আমাদের মতন সাধারণ মানুষদের পাশে থাকা সরকারের একান্ত দরকার তাতে স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নত হয় আমরা খুব উপকৃত হব